আমি মানু মন্ডল বলচি বলছি দিদিভাই আপনি কী দুধ দিয়ে গেছেন দুধটা খেয়ে না আমার বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়েছে বাচ্চাটা যেন কী রকম ঝিমানো মতো লাগছে বার বার বলছে মা পায় পায়খানা পাচ্ছে পায়খানা পাচ্ছে এরকম ভাব দেখাচ্ছে হ্যাঁ একটু অম্বলের মতো হয়ে গেছে বমি টমিও করলো খুব অসুস্থ তো হুম ঠিক আছে হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম কেন আপনার দুধে কোনো তো কোনো দিন কোনো অসুবিধে হয় নি আমি তো বাচ্চাকে প্রতিদিন নিয়মিত দুধ খাওয়াচ্ছি রোজ বিকেলবেলা হলেই আমি ওকে আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারের কাছে হ্যাঁ বলছি আমি ঠিক আছে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কেননা আমি প্রতিদিন ধরুন হুম হ্যাঁ ঠিক আছে হাঁ সেটা আমারও মনে হচ্ছিলো কিন্তু ওর বাবা বলছিলো যে দেখো দুধটা খাওয়ার পরেই তো ও বমি শুরু করলো কেননা মনে হচ্ছে দুধেই কোনো খারাপ আছে কিনা তুমি একবার ফোন করো দেখি হুম

হ্যাঁ আসলে আপনাকে ফোন করার কারণ হচ্ছে আপনাকে ফোন করার কারণ হচ্ছে ও যেভাবে প্রতিদিন আমরা যেরকম খাবার খাওয়াই ওকে সেই মতোই খেয়েছে মানে কোনো রিচ টিচ খাবার আমরা খাই না বা দিও না সেই মতো খায় কারণ বিকেলে ঘুম থেকে ওঠার পরে ওকে দুধটা গরম করে দিই যেরকম প্রতিদিন চলে সেরকমও তো আজকেও দিয়েছিলাম কিন্তু দিয়ে দিয়ে মানে দুধটা খেয়ে আধ ঘন্টা যায়নি তারপরেই ও বলছে মা বমি বমি লাগছে বমিও করেছে একবার বলছে মা পায়খানা পাচ্ছে পায়খানা পাচ্ছে এরকম ভাব দেখাচ্ছে আমি ভাবলাম কী দুধটায় কী কোনো খারাপ লাগলো ওই জন্য দেখি তালে একবার ওর বাবাই বললো তালে একবার ফোন করে দেখো সেই কারণে আমি ফোন করলাম আপনাকে যাই হোক কিছু মনে করবেন না আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি অ্যাঁ দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে কিছু মনে করবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে জানাবো অবশ্যই জানাবো হ্যাঁ নিশ্চই জানাবো রাখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা